হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব হয়ে থাকে যেমন হল খুব বড়ো করে এখানে দূর্গা পুজো হয় এই সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসে আমাদের দুর্গা প্রতিমাও দেখতে আসে এটা ছাড়াও কালিপুজোর সময়তেও খুব ভিড় হয় তাছাড়া বড়দিনটা এখানে খুব বড়ো করে পালন করা হয় যেখানে এখানে আমাদের একটা খ্রিস্টানদের পাড়া আছে সেখানে তো খুব বড়ো করে বড়দিন উৎসব পালন করা হয় এবং গুড ফ্রাইডেও পালন করা হয় এখানে প্রচুর মানুষ আসে এবং অনেকদিন ধরে মেলাও চলে সেটি দেখার জন্য এছাড়াও এখানে হোলি খুব বড়ো করে পালন করা হয় সেটাও দেখতে দূর দূর থেকে মানুষ আসে